আমি দশ পনেরো দিন আগে পুরুলিয়ার শাড়ি মিউজিয়াম থেকে একটি জামদানি শাড়ি কিনি শাড়িটির দাম সাড়ে তিনশো টাকা দামের মানে শাড়ির কাপড় খুবই সুন্দর এবং এটি পরে আমি ভীষণই আরাম পেয়েছি শাড়ির কাপড় খুবই আরামদায়ক এবং শাড়ির কাজ এতো সুন্দর যে যা দেখে আমার প্রতিবেশীরা শাড়িটির প্রতি আকর্ষিত হয়েছে এবং তারা আমার থেকে আমার থেকে তারা অনুপ্রেরিত হয়ে শাড়িটি কিনতে যাওয়ার জন্য কিনতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে এবং তারাও গিয়ে শাড়িটি কিনেছে